বাচ্চাদের আঁকার বয়স সাধারণত তিন বছর থেকে আমরা দেখি কারণ তারা এতটাই ছোটো যে তাদের আঁকতে ভীষণ অসুবিধা হতো কিন্তু বাবা মায়ের মন তো বাবা মারা বাচ্চাদেরকে এত ভালোবেসে আঁকাটা শেখান না তাদেরকে প্রথমে একটা সাদা কাগজ দিয়ে দেওয়া হয় তার মধ্যে পেনসিল রবাট স্কেল দিয়ে তাদেরকে লম্বাভাবে লাইনটা করতে বলা হয় লাইনটা করতে করতে তারা প্রথমে কিছুতেই তো করতে পারছিল না ওইটুকু তিন বছরের বাচ্চার করতে প্রথম প্রথম আঁকতে একটু তো অসুবিধা হতোই তাও তার মা হাল ছাড়েনি বাচ্চাটিকে নিয়ে আঁকতে বসত প্রতিদিন সকালবেলায় সকালবেলায় আঁকত হাতে ধরে ধরে প্রথমে বল আঁকাত ব্যাট আঁকাত হাতে ধরে ধরে পাখি করাতো এইভাবে করত আর পেন্টিংয়ের বয়স তেরো থেকে চৌদ্দ বছরের কারণ তারা একটু বড় হয় যায় ছেলে মেয়েরা তারা একটু রঙ আর তুলি নিয়ে করতে পছন্দ করে তারা রঙ তুলিটা নিয়ে তারা ওই ছবির মধ্যে যে বলটা আগে করে নিল বড় আকৃতির সেই বলের ভিতরে রঙের তুলি নিয়ে সেই বলটির ভিতরে তারা পেন্টিং করল এই রকম বয়সটি পেন্টিংয়ের বয়স তেরো থেকে চৌদ্দ বছর আঁকার বয়স তিন বছর